হ্যাঁ স্যার আমি সারার মা বলছি হ্যাঁ বলছিলাম সামনেই তো কালী পুজো আছে ঠিক আছে তো আমাদের এই পাড়ায় একটা অনেক বড়ো অনুষ্ঠান হয় ঠিক আছে তো আমি ভাবছিলাম সারা সেখানে একটু পারফরমেন্স করবে তো সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতাম আপনি কি এখন ফ্রি আছেন হ্যাঁ বলুন

নাচ করবে স্যার হ্যাঁ না আপনিই স্যার করে দিন আপনি বলুন

হ্যাঁ স্যার বলছি ওড়িশি আছে তা বাদেও কত্থক আছে আর আপনার ওয়েস্টার্নও আছে কিন্তু বুঝতেই পারছেন পাড়ায় কালী পুজোর সময় তো কত্থক বা আপনার যে ওড়িশি ডান্স এগুলো লোক অতো পছন্দ করে না তো মোটামুটি দু তিনটে ধরে রাখুন স্যার এখানে কি বলুন তো মোটামোটি আপনার ওই সন্ধে সাতটা থেকে শুরু হবে রাত এগারোটা পর্যন্ত চলে তো ওর মধ্যে একটু সময় নিয়েও দেখা যাচ্ছে একটা ডান্স করার পরে আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট পর বা এক ঘন্টা পরে আরেকটা করলো কেন না মেক আপ করতেও তো টাইম লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে ওটাই মনে হয় ভালো হবে আমি ওই জন্য পরামর্শ নেওয়ার জন্য আপনাকে ফোন করেছিলাম যে কোনটা করলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ স্যার কালকে থেকে তো সময় হবে তাহলে আপনি যদি বলেন মানে আপনি কোন সময় ফ্রি থাকবেন আপনি থাকলে একটু ভালো হতো বুঝলেন আপনার যে এক ঠিক আছে স্যার হ্যাঁ আর কি আপনার ওই আরেকজন যিনি আছেন ওই সৌরভ বলে যিনি আছে উনি শেখায় ভালো কিন্তু আমি আপনাকে চাইছি যে মানে আপনি একটু ওকে হাতে ধরে শেখান তাহলে যে সমস্ত স্টেপগুলো আছে ও একটু ভালোভাবে আপনার সঙ্গে ও একটু খুব মানে খুব মিশুকে তো সেই জন্য ও আপনাকে ভালো করে চেনে জানে আর বাড়িতেও বলছিলো যে মা তুমি স্যারকে বলো আমি স্যারের কাছেই শিখবো তো ওই জন্য করে আপনাকে ঠিক আছে তাহলে স্যার ওই ওয়েস্টার্ন যেটা আপনি ওইটা একটু ভালো করে ওকে শেখাবেন কেন না ও রবীন্দ্র সঙ্গীত ওটা একটু ও পারে ও ভালোই পারে মোটামুটি ওগুলো কোনো অসুবিধা হবে না কিন্তু ওয়েস্টার্ন যেটা আছে ওর একটু মানে স্টেপগুলো ও একটু মানে কম পারে আপনি যদি ওইগুলো একটু এই কটা দিনে যদি করে দেন তাহলে খুবই ভালো হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে ওই কথাই থাকলো আগামীকাল আমি ওই চারটের দিকে তাহলে চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ রাখছি